আমি চিড়িয়াখানা গেলে সেখানে বাঘ ভাল্লুক কুমির হাতি এবং আমি প্রকৃতির ছবি তুলি হুম আকাশে সূর্য উঠলে ছবি তুলি আমি সূর্য ডুবলে ছবি তুলি আমার নিজস্ব একটা বাগান আছে ছোট্ট পারা সেখানে অনেক নানা রকম সৌন্দর্যের ফুল ফুটেছে সেইখানে প্রত্যেকটা ফুলের আমি ছবি তুলে রাখি ক্যাপচার করে রাখি এবং প্রকৃতি মানুষের রাস্তাঘাট ছোটো ছোটো বাচ্চা ছেলে সবাই তো খেলাধুলা করে সেখানে খেলাধুলার প্রকৃতির আমি ছবি তুলি তুলে রাখি কারণ ছবি তুলে রাখলে একটাই আমি সেটা পরে আমার নিজের ফ্যামিলিকে আমি যাতে দেখাতে পারি সেই জন্যই ছবি তুলি ছবি তুলি আমি দেখা গেলো যে একটা গাছেতে একটা পাখি বসে আছে সেই পাখিটি কিরকম কতো সুন্দর যাতে আমি বাড়ির লোককে দেখাতে পারি সেই জন্য ছবি তুলে রাখি এবার দেখা গেলো আপনার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি দেখা গেলো দুটো পাখি খেলা করছে সেখানে আমি একটা ছবি তুলে রাখি রেখে দিই হুম